বহু ব্যাংক বহুভাবে বিভিন্ন রকমের লোন মানুষকে দেয় এই লোন সাধারণত সাধারণ মানুষের কাছে খুব কমই পৌঁছায় সাধারণ মানুষ খুব কম ঋণ নেয় কারণ তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য অনেক কম এবং তাদের ঋণ নেওয়ার বা লোন নেওয়ার পরিস্থিতি অতো থাকে না ফলে সাধারণ মানুষ কম ঋণই নেয় ঋণ সাধারণত যারা নেয় বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী বা চাকুরিজীবি শ্রেণীই বেশিরভাগই ঋণ নেয় এবং বড়ো বড়ো ব্যবসাদার তারা কিন্তু ঋণ নেয় এমন নয় যে গ্রামে লোক বা গ্রামীণ ক্ষেত্রের গ্রামীণ সেক্টরের দিকে লোকে ঋণ নেয় না তারাও বর্তমানে ঋণ নিতে আগ্রহী হচ্ছে এবং তারা ঋণ নিচ্ছে

সাধারণ যে লোকাল ব্যাংকগুলো আছে যে স্থানীয় ব্যাংকগুলো আছে তারাও ঋণ দিতে ঋণ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বা সার্কুরালেশানের মাধ্যমে প্রচারের মাধ্যমে তারা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছে এবং ঋণ নিতে মানুষকে আগ্রহী করছে বর্তমানে বলতে গেলে ব্যাংকিং ব্যবস্থার যে ঋণ বিষয়টি ঋণের যে সুদ সেটা কিন্তু অত্যন্ত রকম বেশি যা সাধারণ মানুষের টানার অতো সহজ হয় না ফলে ব্যাংকের যে ঋণ আমার মনে হয় গ্রামের দিকে একটু কম কমানো উচিত যাদের ইনকাম সোর্স আছে যারা চাকুরিজীবি শ্রেণি বা ব্যবসা করে তাদের কাছ থেকে ঋণের যে হার সেটা অবশ্যই বাড়ানো উচিত ঋণ নিতে মস ঋণ নেওয়ার জন্য অবশ্যই এই ব্যবস্থাটাকে মসৃণ করার জন্য ব্যাংককে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে যাতে তাদের খুব সহজে তারা ঋণ নিতে পারে বিশেষ করে ডকুমেন্টস ভেরিফিকেশানের ক্ষেত্রে বা ডকুমেন্ট দেখানোর ক্ষেত্রে কিন্তু ভীষণ অসুবিধা হয় সাধারণ মানুষের কাছে অতো অতো ধরনের সম্পত্তির কাগজ বা অন্য ধরনের কোনো বন্ধক রাখার কোনো এ থাকে না মূল্যবান কিছু থাকে না ফলে তারা কিন্তু ঋণ নিতে ভীষণ অসুবিধা হয় ফলে ব্যাপারটা তখনই মসৃণ হবে যখন বড়ো সংখ্যা মানুষের কাছে পৌঁছাবে এই ব্যাপারটি এই কাগজপত্রের বিষয়টি যাতে আরও সহজতরল হয় ফলে সহজতরল হলে মানুষ কিন্তু সহজে ঋণ নিতে পারবে এবং অবশ্যই আরেকটি জিনিস করতে হবে সেটা হচ্ছে মানুষকে সচেতন করা এবং কীভাবে ঋণ নিতে হবে এবং ঋণ কীভাবে শোদও করতে হবে সে বিষয়ে অবশ্যই সচেতন করলে এই বিষয়টি আরও বেশি মসৃণ ও সহজতরল হবে